হ্যাঁ আমি অরুণের মা বলছি আচ্ছা অ্যাকচুয়েলি আমি ওকে হোম টিউশনে দিয়েছিলাম এবং ও হোম টিউশন ছাড়াও আমি নিজেও ওকে রীতিমতো পড়িয়েছি বাড়িতে তো ও হয়তো ঠিকভাবে এবার পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারেনি ওর অ্যাকচুয়েলি কিছু পরীক্ষার পূর্ব মুহূর্তেই ও একটুখানি শরীর অসুস্থ হয়ে পড়ে কিছু দিন ও টিউশনের জন্যও কন্টিনিউ করতে পারেনি অ্যান্ড এবং বাড়িতেও ঠিকমতো পড়াশোনা করতে পারেনি সেই জন্য হয়তো একটুখানি পরীক্ষার নাম্বারও কম এসেছে তাই আমি নেক্সট টাইম চেষ্টা করব যাতে ও ঠিকমতো প্রিপারেশান নিয়ে এক্সাম দিতে পারে হ্যাঁ সেগুলো প্রবলেম ওর একটু আছে ছোটো থেকেই আমি সেগুলোর দিকেও একটুখানি ভালো মতন লক্ষ রাখব যাতে নেক্সট টাইম প্রবলেমগুলো আর না হয় যেগুলো ভুল আপাতত এই ইউনিট টেস্টে করেছে পরবর্তী ইউনিট টেস্টে যাতে সেই ভুলগুলো এগেন ও রিপিট না করে সেদিকে আমি খেয়াল রাখব হ্যাঁ ও তো আচ্ছা ঠিক আছে আমি সেই নিয়ে ওর ম্যাথ টিচারের সঙ্গে কথা বলব যাতে ওর পড়াশুনার প্রতি আরেকটু জোর দেয় ও ম্যাথে যেহেতু একটু উইক তাই ম্যাথের দিকে যাতে একটু জোর দিয়ে ওকে ঠিকমতো পড়াতে পারে আর আমিও ওকে বাড়িতে একটুখানি দেখানোর চেষ্টা করব যে সব ভুল করেছে সেগুলো যাতে পরবর্তীতে আবার ভুল না করে সেই দিকে লক্ষ রাখব না না অবশ্যই আমি ওকে বাড়িতে যথেষ্ট সময় দিই যথেষ্ট সময় দিয়েই আমি ওকে সমস্ত কিছু ওর সিলেবাস কমপ্লিট করাই বাট ও যেহেতু একটুখানি আগাগোড়াই উইক তাই ব্যাপারগুলোকে ঠিকমতো নিতে পারে না তো আমি আমি চেষ্টা করব যত দূর সম্ভব ওকে যাতে এগুলো যেগুলো প্রবলেম আপাতত হচ্ছে সেগুলো যাতে সলভ হয়ে যায় সেদিকে আমি চেষ্টা করব ওকে ভালমতো সমস্ত কিছু দেখিয়ে করানোর আচ্ছা আচ্ছা ওকে অবশ্যই